ভারতবষ্যের উৎসবগুলির মধ্যে গুরুত্বপূর্ণ উৎসব হল দুর্গা পূজা এই দুর্গা পূজায় পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের মানুষ মেতে ওঠে অক্টোবর মাসের শেষের দিকে অথবা মাঝামাঝি সময়ে পাঁচদিন ধরে দুর্গাপুজো চলতে থাকে দুর্গো পুজো শেষে আসে দীপাবলি অর্থাৎ কালী পূজা নভেম্বর মাসের শুরুর দিকে হয় তারপর আরেকটি উৎসব হল হোলি যেটা বসন্তকালে হয়ে থাকে অর্থাৎ ইংরেজি মার্চ মাসের দিকে হয় এছাড়াও যে গুরুত্বপূর্ণ উৎসবগুলি রয়েছে রয়েছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব পঁচিশে বৈশাখ রয়েছে যুবনায়ক তথা স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উৎসব বারোই জানুয়ারি রয়েছে সবার শিক্ষক তথা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মজয়ন্তী পাঁচই সেপ্টেম্বর এবং রয়েছে জাতির জনক তথা জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী দোসরা অক্টোবর